জলপাইগুড়ির আবহাওয়া মনোরম জলপাইগুড়ি হলো হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত এইখানকার আবহাওয়া কিন্তু খুব একটা খারাপ না কিন্তু বর্ষাকালে খুব উব কষ্টদায়ক হয় কারণ তিস্তা নদীতে বর্ষাকালে বন্যা হলে ক্ তখন কিন্তু বৃষ্টির জলে নদী ভেসে যায় এবং প্রবল বন্যার সৃষ্টি হয় এখানে শীতকালে প্রচণ্ড শীত থাকে এবং কুয়াশাচ্ছন্ন মেঘ থাকে শীতের সময় সূর্যকে দেখা যায় না প্রায় বললেই চলে শীতের সময় প্রচণ্ড হাড় কাঁপুনি ঠান্ডা অনুভব করায় করা যায় কিন্তু গ্রীষ্মকালে যে বিরাট রোদের প্রখরে সব শুকিয়ে গিয়েছে এরকম কিন্তু হয় না মোটামুটি আবহাওয়া থাকে সেরকম একটা খুব গরম অনুভূতি হয় না আমাদের জীবনে পরিবর্তন আবহাওয়ার লক্ষ্য কিন্তু দেখাই যায় শীতকালে শীত গ্রীষ্মকালে গরম বর্ষাকালে বৃষ্টির জলে ফুঁসে ফেঁপে ওঠে এবং বর্ষাকালে বৃষ্টি হয় তখন হালকা হালকা ঠান্ডা লাগে এ কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং আর্দ্রতা আবহাওয়া থাকে গ্রীষ্মকালে যে বিরাট রোদের প্রখরে সব কিছু শুকিয়ে গিয়েছে সেরকম কিন্তু নয় কিন্তু বৃষ্টিপাত যখন হয় বর্ষাকালে তখন নদীতে জল ফেঁপে ফুলে ওঠে যার ফলে কিন্তু বেশি সমস্যা দেখা দেয় এবং অতিরিক্ত সূর্যের তাপে বরফ গলে জলেও পরিণত হয় তখনও একটু সমস্যা দেখা দেয় খরা খুব একটা তেমন হয় না শীতকালে প্রচণ্ড কুয়াশা থাকার ফলে এবং অ হিমালয় পাদদেশে অবস্থিত হওয়ার কারণে প্রচণ্ড ঠান্ডা থাকে এবং সারা শহর কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা থাকে